আমার এলাকায় বা আশেপাশের দুর্গ বা প্রাসাদের নাম বলতে সর্বপ্রথম মনে আসে লর্ড ক্যানিংয়ের বাড়ি এটি একটি ঐতিহাসিক বাড়ি ভা তখন তৎকালীন বাংলার গভর্নর লর্ড ক্যানিং তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন এবং তার বাড়ির পাশেই অর্থাৎ যে ক্যানিং শহর সেটা তার নামেই নামকরণ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং শহরের কাছেই তার বাড়িটি অবস্থিত এই বাড়িটি তৈরি হয় প্রায় একশো সত্তর বছর আগে হ্যাঁ সুন্দরবনের কাছে ক্যানিং বা মাতলা নদীর তীরেই এই বাড়িটি তৈরি হয় এখানে একটি পুরনো লঞ্চঘাটও আছে এই বাড়িটি দীর্ঘদিন কোনো সংস্কার করা হয়নি দুহাজার আঠেরো সালে ভারতের গভর্নমেন্টের দ্বারা এই বাড়িটিকে ঐতিহ্যশালী ভবনের স্বীকৃতি দেওয়া হয় এবং এটাকে সংস্করণের জন্য প্রস্তাব গৃহীত হয় ক্যানিং পূর্বের বিধায়ক পরেশ রাম দাস তিনি এই বাড়িটি সংস্কারের জন্য প্রকল্পটি হাতে নেন এবং আগামী বছর এই বাড়িটি সংস্কারের কাজ শুরু হবে বলে আশা করা যায় এবং এই বাড়িটিতে একটি পর্যটন জায়গা হিসাবে তৈরি করা হবে যেখানে বিভিন্ন মানুষ এই জায় বাড়িটিকে দেখবেন এবং ঐতিহাসিক স্থান হিসাবে এখানে পর্যবেক্ষণ করবেন দেখবেন ঘোরাফেরা করবেন একটা হেরিটেজ স্থান হিসাবে গণ্য হবে